আমার প্রিয় বাংলা প্রবাদ প্রবচন হলো গাঁয়ে মানে না আপনি মোড়ল আমাদের পাড়ার শম্ভুকে কেউ বিশ্বাস করে না কেউ ভালোবাসে না সে নিজে নিজেকেই একবারে যেমন মাতব্বর মনে করে এটা দেখে সবাই বলে বলে গাঁয়ে মানে না আপনি মোড়ল অধিক সন্ন্যাসিতে গাজন নষ্ট রান্নাঘরে যদি সবাই মিলে রান্না করি মনে হয় যে এ একটা জিনিস দিয়ে দিলো ও একটা জিনিস দিয়ে দিলো রান্না ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে গেলো তখন সবাই বলি অধিক সন্ন্যাসিতে গাজন নষ্ট মানে সবাই মিলে ভালো করতে যেয়ে কাজটি খারাপ হয়ে গেলো সাপের পাঁচ পা মানে মানুষ যদি গরিব থেকে একটু ধনী হয় সে তার অহংকারকেই প্রাধান্য দেয় তাই এটাকে বলা হয় সাপের পাঁচ পা দেখেছে কেঁচো খুঁড়তে কেউটে এটাও একটা প্রবদ প্রবাচ্ প্রবাদ প্রবচন কেঁচো হচ্চে একটা ছোটো জিনিস এবং কেউটে হচ্চে একটা বিরাট বড়ো সাপ তাই একটা ছোটো কথা থেকে একটা বড়ো ঘটনা ঘটে গেলে তাকে আমরা চলতি ভাষায় বলে থাকি কেঁচো খুঁড়তে কেউটে হয়ে গেলো এই ধরনের বাগধারা অতি চালাকের গলায় দড়ি এই ধরনের বাগধারা আমাদের বাংলায় প্রচুর পরিমাণে রয়েছে